আমি পাখিদেরকে খুব ভালোবাসি কারণ আমার বাড়িতে টিয়া পাখি আছে বুদ্ধি পাখি আছে আরও বিভিন্ন রকমের অনেক বিভিন্ন পাখি আছে কারণ ওদেরকে আমার মনে হয় নায়কের মতন কারণ যেমন একটা মানুষ মানুষকে ভালোবাসে তেমন আমি আমার পাখিদেরকে ভালোবাসি কারণ সেই পাখিগুলোকে আমি ভালো করে যত্ন করে রেখে দিই তাকে গা ধোয়ানো সুন্দর করে তাকে গুছিয়ে রাখা তাকে ঠিকমতোন খাওয়া দাওয়া দেওয়া এতো ভালোবাসি তাদেরকে আরও বিভিন্ন পাখিদেরকে সেরকম চেষ্টা করি সকালবেলা আবার দেখলাম যে শালিক পাখি আরও আরও বিভিন্ন পাখি তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করি কারণ ওদেরকে আমি খুব ভালোবাসি আমার সকাল হলে আমি ওই পাখিদেরকে নিয়ে ব্যস্ত কারণ পাখিদেরকে আমি খুব পছন্দ করি তাদেরকে খুব ভালোবাসি